নলকূপ কী ভাবে কাজ করে বলতে গেলে বলতে হয় নলকূপ প্রথমে খনন করতে হয় মাটিতে খনন করে নলকূপ তৈরি করা হয় যা দৈনন্দিন জীবনে আমাদের বিশেষভাবে কাজে লাগে বিভিন্ন মানুষ বললে ভুল হবে নানা রকমের প্রজাতির জীব তারা এই নলকূপের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করে চলেছে নলকূপ অর্থাৎ যে টিউবওয়েল ট্যাপ তার মাধ্যমে আমরা জল পেয়ে থাকি আর আমাদের মানুষের দেহে সত্তর ভাগ জলই থাকে যা এই নলকূপের মাধ্যমে আমরা পেয়ে থাকি নলকূপ না থাকলে আমাদের জীবন অতিবাহিত করা খুব কষ্টসাধ্য হতো এখন নানা রকমের নতুন নতুন পদ্ধতি হয়েছে টিউবওয়েল শ্যালো মিনি যার মাধ্যমে জল পাওয়া যায় কিন্তু পুরাণ মতে বা বর্তমানেও নলকূপ ভীষণ ভাবে কাজ করে চলেছে আমাদের মানবজাতির দৈনন্দিন জীবনে নলকূপ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না আমাদের দৈনন্দিন কাজকর্ম অর্থাৎ যেটা সবথেকে বড় বলে আমি মনে করি খাওয়া এবং শৌচকর্ম করার পরেও নলকূপের জল আমাদের জীবনে দরকার লাগে